আমি ব্যবসার জন্যে প্রথমে দু তিনটে গরু বা ছাগল কিনে নিলাম নিয়ে তার খাইয়ে ঘাস কেটে খোল ভুসি দিয়ে তাদের খাইয়ে যত্ন সহকারে তাদের বড় করলাম বড় করে তাদেরকে বেশ চূড়ান্ত দামে বিক্রি করে দিলাম আমাদের কালী পুজোতে বা ঈদেতে বিক্রি করলাম বা তার একটা গাই গরু গাই গরুও থাকে সে তার গরুর বাচ্চা হলো বাচ্চা হলে দুধ ঠুদ বিক্রি করে বেশ টাকাও পাওয়া যায় বা যাদের আমাদের কোনো অনুষ্ঠানে গরুগুলো বড় করে ছাগলগুলো আমরা খাইয়ে বড় করে বেশ আমাদের অর্থ সামর্থ হয়